আমার জীবনের সবচেয়ে বড় শক্তি হল আমার মা এবং আমার জীবনের সবচেয়ে বড় দুর্বলতাও কিন্তু আমার মাই হচ্ছে যখন আমি কোনও বিপদে পড়ে যাই বা আমি যখন ভেবে উঠতে পারি না যে আমি কীভাবে সেটাকে ওভারকাম করবো তখন আমার মা সমস্ত আমাকে শক্তি দেয় এবং শক্তির যোগান দেয় যে আমি কীভাবে সেটাকে ওভারকাম করে বেরিয়ে আসতে পারবো প্রত্যেকটা বিপদে আপদে আমার মা আমার পাশে থাকে এবং আমার মায়ের যখন শরীর খারাপ হয়ে যায় বা কোনও হয়তো দুর্ঘটনা ঘটলো তখন হয়তো আমি মনে করি যে কীভাবে আমি আমার মাকে বাঁচাবো সমস্ত বিপদ থেকে কারণ আমার মাই আমার কাছে সব মা না থাকলে তো পৃথিবীতে কেউই কখনও থাকতে পারে না তাই আমার কাছে তো সবচেয়ে বড় শক্তি আমার মা আর দুর্বলতাও কিন্তু আমার মাই হচ্ছে